ভারত যেহেতু গণতান্ত্রিক দেশ সেই হিসাবে সকলের মতামতকে গ্রহণযোগ্য ভারতে সরকার গঠনের ক্ষেত্রে নির্বাচন প্রক্রিয়াকে অবলম্বন করা হয়ে থাকে ভারতের প্রধান রাজনৈতিক দলগুলি হলো ভারতীয় আমজনতা পার্টি কংগ্রেস তৃণমূল কংগ্রেস সিপিআইএম এছাড়াও অনেক নির্দল পার্থী নতুন নতুন দল গঠন করে থাকে ভারতের ক্ষেত্রে কেন্দ্রে ক্ষমতায় রয়েছে বিজেপি আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস এক কথায় কেন্দ্রে বিজেপি ক্ষমতায় রয়েছে আর রাজ্যে টিএমসি ক্ষমতায় রয়েছে অন্যান্য রাজ্যে অন্যান্য দল ক্ষমতায় রয়েছে আমার প্রিয় নেতার কথা যদি বলেন তাহলে প্রত্যেকেরই প্রত্যেকের প্রিয় নেতা রয়েছে প্রিয় নেতা সেই হবে যে সমাজের উন্নয়নের কাজে এগিয়ে আসবে তাকেই মানুষ প্রিয় নেতা হিসাবে গ্রহণ করে নেবে সমাজের উন্নয়নের কাজ যদি বলেন যেমন ধরুন কাঁচা রাস্তা ঢালাই করে দেওয়া জলের জন্য কলের ব্যবস্থা করে দেওয়া বাড়িতে বাড়িতে রান্নার গ্যাসের পাইপ পৌঁছে দেওয়া এছাড়াও গ্রামের মানুষের সুবিধা অসুবিধায় পাশে থাকা এই সমস্তই আর যদি আমার প্রিয় রাজনৈতিক নেতার সাথে কোনো দিন দেখা হয় প্রথমে আমি তাকে তার এত দিন যে সে সে সমস্ত উন্নয়নমূলক কাজ করে আসছে সেইটার জন্যে তাকে প্রথমে অভিবাদন জানাবো এবং তাকে যেটা জিজ্ঞাসা করবো সেটা হচ্ছে ভারতের শিল্পের যে অবনতি সেটা এখন সবাই লক্ষ্য করে থাকে এবং দিন দিন যে বেকার সমস্যাটা বেড়ে যাচ্ছে সেই শিল্পের উন্নতির জন্য কী কী করণীয় রয়েছে তার বর্তমানে সেই সমস্ত কথাই আমি তাকে জিজ্ঞেস করবো এটাই প্রধানত